এই প্রশ্নটি একটি খুব ভালোই প্রশ্ন আমি এই জিনিসটি নিয়ে অনেক দিন আগে ভাবছিলাম যে যদি নিজে কোনো দিনও একটা ব্যবসা চালু করতে পারতাম কী করতাম তা আমি আশেপাশে অনেকজনার কাছে শুনলাম শোনার পরে যা দেখলাম মহিলাদের যে কাপড় আছে কাপড়ের ওপরে যদি ব্যবসা করা হয় খুব ভালো উন্নত মানের এ যেমন আমি একজনের কাছে শুনেছিলাম সে বললো যে মহিলাদের যে নাইটি হয় মানে নাইট স্যুট যেটা তারা বাড়িতে পরে সেটা হচ্ছে খুব মানে ব্যবসায় খুব লাভও হয় এটা বানাতেও অতো খরচা হয় না মার্কেটও খুব ভালো এই কারণে আমি যদি চাই এই ব্যবসাটা আমার করার খুব ইচ্ছা ছিলো আর আমাদের এলাকা আছে এলাকা ভালো জায়গা এখান থেকে ব্যবসা যদি আমি করতে চাই এখান থেকে সব কিছু আমি গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব জিনিসের সব সুবিধা রয়েছে কোনো জিনিস নিয়ে আমাকে বেশি খাটতেও হবে না তো আমি মনে করি যদি আমি কোনো দিন ব্যবসা খুলি লেডিস গারমেন্টস বা নাইটি এই সব জিনিসের উপরে আমি চেষ্টা করবো যে নিজের ব্যবসা করার কেননা লেডিস যাই করুক না কেন লেডিসদের প্রত্যেকটি সামগ্রীতে প্রফিটের মার্জিন খুব বেশি থাকে তাই আমি মনে করি যে নাইটির ব্যবসাই ঠিক হবে ও আরেকটি ব্যবসা আছে যাতে আমার খুব ইন্টারেস্ট আছে সেটি হচ্ছে ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা এই ব্যবসাটি আমার খুব পছন্দের দেখবে যারা বেসিকালি এই ব্যবসাটি করে তারা নিজের বাড়ি থেকে এখানে ওখানে মিটিং করতে যান খুব সুন্দর লাগে সেই ব্যবসাটা আর ব্যবসার ক্ষেত্রে যতোটা চিন্তা থাকে সে জিনিসটাকে চালাবো কী করে কিন্তু তার সাথে সাথে যখন তুমি শেখ মানে নিজের ব্যবসা নিজের কাজটা যে এনজয় করতে লাগবে তখন কোনো জিনিসই কিছু মনে হবে না কেননা তখন মনে হবে সব জিনিস তো আমি নিজের জন্যই করছি আর নিজের ব্যবসার জন্যই করছি আর ব্যবসা যতো ভালো হবে আমি জীবনেও তত গ্রো করতে পারবো তো এই ভাবনাটা আছে ভাবনাটা নিয়ে ব্যবসা করতে পারলে খুব সুন্দরভাবে ব্যবসা করা যায়